হ্যাঁ আমি একমত কারণ আমি নিজের নিজের ক্ষেত্রে দেখেছি আমি যখন আঁকা শিখছি তখন আমার হাতের লেখা কিন্তু খুবই খারাপ ছিল আঁকাতে যত ভালো হচ্ছি যত ভালো শিখছি আমার হাতের লেখাও অতটাই ভালো হচ্ছে আগে আমি জিনিসপত্র গোছাতাম না এলোমেলো রাখতাম যত আমি আঁকা শিখছি তত আমার সৃজনশীলতা মানে বাড়ছে আমি গ আমি সব কিছু জামাাকাপড় গোছাচ্ছি সব কিছু জিনিসপত্র গুছিয়ে রাখছি আর সবথেকে বড়ো বিষয় হলো আমার কল্পনা শক্তি বৃদ্ধি পেয়েছে টাকার ক্ষেত্রে কল্পনা না থাকলে সে কোনো দিন কোনো বড় শিল্পী হতে পারবে না এটা আমার বিশ্বাস আমার ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটেছে একটা বাচ্চার ক্ষেত্রেও এই ঘটনাগুলো ঘটবে এটা স্বাভাবিক আমি সেই জন্যই এই মতামতে একমত একটা ঘটনা বলি শুনুন আমাদের আমাদের আমাদের একটা বান্ধবী আমাদের সাথেই আঁকা শিখত আর স্যারের কাছে প্রতিদিন সে গালাগালি শুনতো কারণ স্যার চেয়েছিলেন তার ছবির ভিতরে তার নিজস্ব কিছু আসুক সে কী করতো যে ছবিটা দেখতো সেইভাবেই আঁকতো যে রং থাকতো সেই রঙই করতো সে না বলে দিলে বা না দেখিয়ে দিলে কিছু করতে পারতো না তার অনেক চেষ্টা করে হ্যাঁ তার ভিতরে তার ভিতরে তার কল্পনা শক্তিটা প্রভাবিত করেছিল আনতে পেরেছিল তার ফলে সেই মেয়েটা পড়াশুায় অনেক ভালো রেজাল্ট করলো অনেক দূরন্ত ছিল আবার সে শান্ত হলো পরে আমি বলছি না যে এটা তার আঁকার শেখার জন্য হচ্ছে কিন্তু এই আঁকার জন্য তার কল্পনাশক্তি বাড়ছে এবং সঙ্গে প্রভাবগুলো অবশ্যই অবশ্যই পড়ছে একটা শিশুর ভিতরে এরকম প্রভাব পড়বে এতে আমি একমত